বৃদ্ধির জন্য আমি দোঁয়াশ মাটি ব্যবহার করি দোঁয়াশ মাটিটা খুব ভালো এবং গাছের জন্য খুবই এ পোক্ত আর যখন গাচ গাছ বাড়ার জন্য আমি তখন কী করি আনাজের খোলাগুলো এক জায়গায় রাখি রেখে ওটাকে বালতির মধ্যে পচিয়ে জল দিয়ে এ করে অনেক দিন ধরে রেখে সেটাকে সার তৈরি করি তারপরে গাছের গোড়ায় দিই গাছের গোড়ায় দিয়ে তারপরে কোনও আবার জৈব সার এনে দিই মাঝে মাঝে আবার আমি সার করার জন্য নানারকম আনাজের খোলা টোলা সব রেখে ওগুলোকে ভালো করে পচিয়ে ওইগুলোকে আবার গাছের মধ্যে দিই এইভাবে আমি গাছগুলোকে বড়ো করি